ভারতের শিক্ষাব্যবস্থা বহুল প্রচলিত বহু জায়গায় শিক্ষার একটা সার্বিক মূল্যায়ন রূপায়িত হয় শিক্ষায় ছাত্রছাত্রীদের কেবল উৎসাহিত করার জন্য সাইকেল ল্যাপটপ মোবাইল দেওয়া হয় না ভারতের অনেক প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে বেশ কিছু ছেলেমেয়েরা কয়েক মাইল অতিক্রম করে বিদ্যালয়ে আসে বিশেষ করে মেয়েদের এতটা পথ পায়ে হেঁটে আসতে বেশ কষ্ট হয় এবং এতে সময়ের ব্যপারটাও থাকে তাই সাইকেল পেলে এইসব ছেলেমেয়েদের বেশ উপকার হয় এখন ইন্টারনেটের সময় অনলাইনে লেখাপড়া চালু হয়ে গেছে কিছু দিন আগেও করোনা পিরিয়ডে অনলাইনেই শিক্ষাব্যবস্থা চালু ছিল যেহেতু কিছু সাজেশন নেটে পাওয়া যায় তাই মোবাইল বা ল্যাপটপেরও দরকার আছে বর্তমান শিক্ষাব্যবস্থায় এইগুলি প্রাসঙ্গিকতা আছে প্রত্যেক জায়গায় এই স্কিমগুলির আবশ্যিকতা অতি অবশ্যই আছে